তামিলনাড়ু গিয়েছিলাম এ সি বাসে করে এ সি বাসে করে গিয়ে সেখানে সমুদ্র দেখলাম অনেক মন্দির দেখলাম মন্দির দেখার পরে সব থেকে বিলাসবহুল লেগেছিলো এখান থেকে গিয়েছিলাম এ সি বাসে এ সি বাসে করে গিয়ে মহারাষ্ট্রে নামলাম মহারাষ্ট্রে নেমে স্বর্ণমন্দির সোনার মন্দির যেটা সোনার মন্দিরটা হেবি সুন্দর দেখতেও সুন্দর দেখতেও সুন্দর এখানে গিয়ে ঢুকতে হয় ঢুকে দেখতে হয় দেখে তারপরে তারপরে ওখানে কিছু খেলাম খেয়ে অনেক কিছু নিলাম নিয়ে তারপরে দেখা যাচ্ছে নেওয়ার পরে বন্ধুবান্ধব গিয়েছিল অনেক অনেকে গিয়েছিলো এ সি বাসে এমন সুন্দর ডিজাইন করা আর এমন সুন্দর ইয়ে আমরা আস গিয়েছিলাম সেখানে আবার আসার সময় হয় আসার সময় অনেক ইয়ে করলাম করে এত সুন্দর জায়গা মহারাষ্ট্রটা মহারাষ্ট্র এমন সুন্দর জায়গা বিলাস ভ্রমণের ব্যাপক সুন্দর জায়গা গিয়ে সেখানেও অনেক কিছু দেখা আছে পাহাড় আছে সুন্দর সুন্দর পাহাড় সেখানে পাহাড় এত ফাইন ঘুরে ঘুরে উঠতে হয় গাড়িতে করে গাড়িতে করে উঠে উঠে সেখানে দেখলাম নিচের দিকে তাকলাম তো ধোঁয়া এত ধোঁয়াবলাত মতো সেখানে ঠাকুর কত সুন্দর সুন্দর ঠাকুর সেখানে এতো ফাইন জায়গা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল সেদিন এদের একটা ঠান্ডার জন্য সেখানে নামলাম নেমে দেখলাম ফটো করলাম সব কিছু করলাম করে হেবি ভালো লাগলো ঘুরে ঘুরে উঠলাম সেখানে বসলাম পার্ক কত ফাইন সুন্দর সুন্দর পার্ক করা পার্কে ঘুরলাম ঘোরার পরে কিছুদিন হয়ে গেলো তার পরের দিন আবার বেরোলাম বেরিয়ে সেখানে গেলাম গিয়ে ঘোরাফেরা হলো ঘোরাফেরা করার পরে বাড়ি আসার সময় প্লেন প্লেনে উড়লাম প্লেন চাপলাম চাপার পরে প্লেনে এসে নামলাম প্লেন থেকে নেমে এ সি গাড়ি করলাম এ সি বাস এ সি বাসে করে আসলাম এসে সেখানে কিছু খেলাম খাওয়ার পরে বন্ধু বান্ধব বলল যে চল আর এক জায়গায় ঘুরে আসি ঘোরার পরে ঘুরলাম আনন্দদায়ক সুন্দর জায়গা ঘোরাফেরার করে এ সি গাড়িতে করে ফিরে আসলাম নাচ করতে করতে গান করতে করতে ফিরে আসলাম